হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ আমি তো ডেলিভারিটা দিয়ে পাঠালাম ছেলেদেরকে দিয়ে আপনার কি ওখানে পৌঁছায় নি হ্যাঁ আপনি করবেন আরও যদি কোনো কেউ অর্ডার দিতে চায় আমার ঐ কন্টাক নম্বরটায় আপনি কল করবেন আমারও তাহলে একটু সুবিধে হয় হ্যাঁ সামান্য তো চার্জ লাগবেই তা নাহলে এই আপনার বাড়ি আর তো বেশি দূর নয় কিন্তু অন্য দুরত্বের মধ্যে হলে একটু চার্জটা বেশি লাগবে কারণ যে ছেলেরা কাজ করে না ওদেরকে তো বেতন দিতে হয় না হ্যাঁ সমস্ত একদম বাইরের খাবার আমাদের মানে সমস্ত খাবারই এখানে হয় বিরিয়ানি থেকে মোমো থেকে একবারে সমস্ত খাবারই হয় হ্যাঁ এগুলোও পাওয়া যায় সমস্ত খাবারই পাওয়া যায় যে যেটা অর্ডার করে আমি সেটা ডেলিভারি দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ এখানে এই রেস্টুরেন্টে নিরামিষেরও একটা মানে আলাদা জায়গায় নিরামিষ মানে যারা খায় তাদের জন্য খাবার তৈরি হয় সব ধোঁয়া মোছা করেই তৈরি করা হয় যাতে হ্যাঁ ধন্যবাদ আপনি আসবেন